বিভিন্ন পশু প্রতিপালনের জন্য বিভিন্ন রকমের পরিবেশের দরকার হয় যেমন যদি ছাগল প্রতিপালন করতে হয় তাহলে অবশ্যই ছাগলের বসবাসের জন্য যে বাড়ি নির্মাণ করতে হবে সেটি অবশ্যই সাধারণত কাঠের করাই ভালো এছাড়া তাছাড়া সিমেন্ট দিয়ে কংক্রিটের ঢালাই করলেও তা হবে এবং সেটা ঢালু করণশীল করতে হবে যাতে পেচ্ছাপ বা পায়খানা করলে পেচ্ছাপ সাধারণত যেন গড়িয়ে চলে যায় না হলে কিন্তু স্যাঁতসেঁতে জায়গা হলে যা ছাগলের প্রতিপালনের ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হয় তো সেই নির্মাণের ক্ষেত্রে সেই জিনিসের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ছাগলের চড়বার জন্য বা খাদ্যের জন্য ঘাস চাষ করতে হয় প্রতিপালন করতে গেলে ঘাস চাষের জন্য নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ঘাস চাষ অবশ্যই করতে হবে এছাড়া গরুর ক্ষেত্রেও ঠিক একই রকম অবশ্যই ঢালু খাড়া করে করতে হয় যাতে পেচ্ছাপ পেচ্ছাপ করলে যেন তা গড়িয়ে চলে যায় জল জলযুক্ত বা ভেজা স্যাঁতসেঁতে মাটি মোটেই অনুকূল নয় এর জন্য অবশ্যই শুকনো মাটির প্রয়োজন এছাড়া যদি কোনো ব্রয়লার বা মুরগি প্রতিপালন করতে হয় তাহলে অবশ্যই সেটি হাওয়া বাতাস খেলার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে যেন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে জানালা ছাড়া বা বাতাস খেলার পরিবেশ রাখতে হবে এবং যখন শীত শীতের সময় যদি মুরগি প্রতিপালন করতে হয় তাহলে অবশ্যই সেখানে প্রথম দিন কতক বাচ্চাকে তাপমাত্রা যেহেতু বাইরের তাপমাত্রা আবহাওয়ার তাপমাত্রা অনেক কম থাকে তাই তাই কৃত্রিমভাবে তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি করতে হয় না হলে প্রতিপালনের অসুবিধা হয় এছাড়া গ্রীষ্মকালে মুরগির প্রতিপালনের জন্য বা পশু প্রতিপালনের জন্য ছায়ার ব্যবস্থা করতে হয় না হলে অত্যধিক তাপের কারণে তার সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়া নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে নির্মিত বাড়ি যাতে পশুগলি বা পশুগলি রাখা হয় ছাগল গরুই হোক বা মুরগি সেই বাড়ির উপরে উপরে অবশ্যই খর যুক্ত বা সেই ধরনের কিছু আস্তরণ দিতে হয় যাতে তাপ নিয়ন্ত্রণ করা যায় এছাড়া নিদিষ্ট সময় অন্তর অন্তর তাতে উপরের জল জল ছেটানোর ব্যবস্থা রাখতে হয় সেইভাবে পরিকল্পনা করে রাখতে হয় তা হলে তা অবশ্যই না হলে তাহলে সেটা গ্রীষ্মের তাপকে নিয়ন্ত্রণ করতে পারবে